আমরা প্রত্যেকে ক্লাবে ক্লাবে গিয়ে বলতে পারি যে দৌড়ানোর দৌড়ানোর একটা মানে প্রতিযোগিতা বা তোমার হচ্ছে কোনো কিছু যাতে করে মানুষ মানে